হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দেবো আজ আজে আজকের মধ্যেই কর দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সব সব ব্যবস্থা করে দেবো হুম আপনাদের জন্যই তো আমরা নিশ্চিন্তে থাকতে পারি

অবশ্যই দেখবো

চিন্তা করবেন না আপনাদের যা যা সমস্যা আছে মিটিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ওটাও বাড়ানোর চেষ্টা করবো হুম